আমার প্রিয় মাছ হল কাতলা মানুষ সাধারণত বিভিন্ন প্রকার মাছ খেতে পছন্দ করে তার মধ্যে যেগুলি বিশেষভাবে উল্লেখযোগ্য যেগুলি মানুষ দিন বা নিয়ত খেয়ে থাকে সেগুলি হল চিংড়ি কাতলা রুই শিঙি মাগুর ইত্যাদি আর যেসব মানুষরা একটু ধনী ব্যক্তি তারা এই মাছগুলি ছাড়াও তারা আরও বিভিন্ন প্রকার মাছ যেমন পাবদা পম্পফ্রেট ইলিশ ভেটকি ইত্যাদি আরও যেসব দামি মাছগুলো রয়েছে যেমন মৃগেল সাইপ্রিনাস গ্যাস কার্প প্রভৃতি মাছগুলি তারা খেতে পছন্দ করে আমার বা কাতলা মাছ খুবই প্রিয় আমি কাতলা মাছটি খেতে খুবই পছন্দ করি কাতলা মাছের বিভিন্ন অঙ্গ এ আমার খেতে ভালো লাগে আমি কাতলা মাছটি খেয়ে খুবই আনন্দ উপভোগ করি তাই আমার কাতলা মাছ সবচেয়ে প্রিয় বলে মনে হয় আর সাধারণ জণগন যেমন আমাদের মতো গরিব মধ্যবিত্ত পরিবার তারা দিন বা একাকি হওয়ার জন্য তারা দামি মাছ ছাড়া তারা যেগুলি সাধারণ সাধারণ মানুষ খেয়ে থাকে সেগুলি হল ওই রুই কাতলা চিংড়ি শিঙি মাগুর কই ইত্যাদি মাছগুলি মানুষ খেয়ে থাকে